বাগানে জন্মানো ফুল দিয়ে আমি আমার ঠাকুর বাড়িতে থাকা ঠাকুর দেবতাকে পুজো করি এবং ওই ফুলগুলো বাড়িতে সুগন্ধীর কাজ করে ও মাঝেমাঝে ও ফুলগুলো বাড়ি সাজাতেও সাহায্য করে আর যে ফল থাকে সেগুলি আমার খাবারে বা রান্নার কাজে ব্যবহার করা হয়